হ্যাঁ বলছি যে আপনি বলছিলেন যে কোথায় ভালো ব্যবসা মানে কোনো দোকান টোকান পাওয়া গেলে বলবে তো আমি ওই যে গঙ্গারামপুরে না গঙ্গারামপুরে ব্যবসা ওখানকার কাপড় ব্যবসা যে এতো ভালো হয় তা বলছি দিদি আমরা যদি মানে আমাদের এখানে তো দোকান আছে তো ওখানেও যদি একটু দোকান ভাড়া টাড়া নিয়ে করা যায় কেমন হবে বলুন তো বেশ ভালোই হবে কিন্তু ঠিক আছে তাহলে ওইখানে যেসব দোকান টোকান আছে আমার বন্ধু বান্ধবী চেনা টেনা আছে তো আমি ওদের বলবো যদি ওইখানে গঙ্গারামপুর বাজারে যদি একটা দোকান টোকানের ব্যবস্থা ওরা করে দিতে পারে তো করবে ঠিক আছে তো আমি বন্ধু বান্ধবীর বলবো একজন একজনের সাথে কথা বলে সে একটা বান্ধবীর সঙ্গে ও সে বললো ওর স্বামী তো ওইখানে আবার দোকান আছে অন্য মটরের দোকান আছে তো বললো উনি সাহায্য করবে একটু কমসম টাকায় দেবে হ্যাঁ তো আমরা আমরা কথা বলবো হ্যাঁ কথা বলবো একবার সামনা সামনি বসে কথা বলবো তারপর যে দোকানের মালিক তার সাথে কথা বলবো তারপরে কী নেবে না নেবে ঠিক করবে ঠিক আছে আচ্ছা এখন রাখছি